পোলট্রির নানা রকমের ভ্যারাইটিস আছে কিন্তু যেসব পোলট্রির রঙ হোয়াইট হয় মানে যেসব পোলট্রি সাধারণত ইন্ডিয়াতে খুব চলে মানুষের ডিমান্ড ওইটাই তো আমি ওইটাকে চুজ করব এবং পরামর্শ যদি নেওয়ারই কথা হয় তাহলে আমার চাচা তিনি পোলট্রির বিজনেস করেন তো আমি তার কাছ থেকেই পরামর্শ নেব যে পোলট্রি কীভাবে পুষতে হয় কোন কোন ব্রিডের মুরগি নিলে বা পোলট্রি নিলে ভালো হয় তো তিনি বলতে পারবেন এবং কী কী করলে তারা সুস্থ থাকবে কোন কোন ওষুধ দিলে তারা সুস্থ থাকবে কতটা পরিমাণে হিউজ জায়গা দরকার আমাকে যাতে ও ওদের লালন পালন করতে বা পুষতে সুবিধা হয় তো আমি নিজের চাচাকেই জিজ্ঞেস করব কোন এমন একটা ব্যক্তিকে জিজ্ঞেস করা বেশি বেটার যে যিনি পোলট্রির ব্যবসা করছেন যাদের পোলট্রির ওপরে ভালো নলেজ আছে তাদের ওপর বেশি তাদের উপর পরামর্শ নেওয়া একটু বেশি ভালো আর পোলট্রি খুঁজে বার করার কৌশল যদি বলতে চান তো পোলট্রির দোকানে গিয়ে দোকানদারকে যদি বল বলেন যে কোন পোলট্রিটা বেশি সুস্বাদু বা কোন পোলট্রিটা মানুষদের ডিমান্ড বেশি তো যে পোলট্রির বেশি ডিমান্ড স্বাভাবিক ব্যাপার সেই পোলট্রিই আমরা নেব তো এটাই